এসির একটি খারাপ দিক হলো যে এসির হাওয়া আমরা যেকোনো জিনিসের যেমন পরিমিত ব্যবহার না করলে তার একটা খারাপ দিক থাকে এসির ক্ষেত্রেও সেটি ঘটে থাকে এসি যদি আমরা অতিরিক্ত বা সবসময় আমরা এসি ব্যবহার করে থাকি তাহলে এসি থেকে বিভিন্ন রোগ হতে পারে